আমাদের মাতৃভাষা তো বাংলা কিন্তু বাংলা ভাষা যে শুধু শিখলে হবে তা তো এখন হচ্ছে না কারণ বাংলা ভাষা যারা আমরা যেমন বাংলা ভাষায় পড়াশোনা শিখেছি স্কুলে আমাদের ওতটা ইংলিশ পড়াশোনা করানো হয় নি যেহেতু আমরা বাংলাতেই সব কিছু জানি এখন দেখছি ছা চাকরির ক্ষেত্রে প্রচুর ও এ হচ্ছে পিছিয়ে পড়ছি কারণ বাংলা ভাষা যারা জানে তাদেরকে ইংরাজি ভাষাও শিখতে হবে হিন্দি ভাষাও শিখতে হবে তবে গিয়ে সে একটা ভালো জায়গায় সরকারি বলুন ছাই বেসরকারি বলুন চাকরিতে সে তাহলে পারবে একটা কাজ করতে কারণ এখন স্কুল কলেজেও বাংলা ভাষা ওতটা জোর দেয়া হয় না যতটা পরিমাণে ইংলিশ ভাষায় জোর দেওয়া হয় তো ইংলিশ ভাষায় এখন কথা শিখতে হবে বলতে হবে তার জন্য বাংলা ভাষাটার প্রচুর অসুবিদা হয়ে যাচ্ছে কারণ আমরা তো আর ভালোভাবে বাংলা ভাষা ইংরেজিতে কথা বলতে পারি না তার জন্য কি স্কুল কলেজে বা চাকরির ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি যেমন বিদেশে ভ্ৰমণ করতে গেলে এখন হিন্দি ইংলিশটাই বেশি চলে বাংলাটার অত চল নেই বিদেশে গেলে কারণ সেখানে ওদেরকে আমরা বোঝাতে পারি না যে আমরা কি চাইছি কি করতে চাইছি বা আমারা কোন জিনিসটা আমাদের প্রয়োজন সেটা নয় হিন্দিতে নয় ইংরাজিতে আমাদেরকে ওদেরকে বলতে হয় সেই জন্য বাংলা ভাষার কাছে এখন বাংলা ভাষা ভাষী এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছে